আমি বারোদিন আগে স্কাইব্যাগ শোরুম থেকে একটা স্কাইব্যাগ কিনেছিলাম ও ওর কিছুদিন ইউস করার পর ওর চেন চেনগুলো ভেঙ্গে যাচ্ছে যেখানে জলের বোতল রাখতাম ওটাও ছিঁড়ে যাচ্ছে খুবই খারাপ এই পরিবর্তে যদি আমাকে ব্যাগ কিনতে হয় তাহলে আমি আর স্কাইব্যাগ কিনবো না